আমাদের ঝাড়গ্রামে সেইভাবে আলু চাষ না হলেও ধান চাষ খুব ভালোভাবেই হয় তাতেও পর্যাপ্ত পরিমাণ টাকা কৃষকরা পায় না পাশে আলু চাষও হয় কিন্তু চাষিরা যে পরিমাণ খরচা করে সেই পরিমাণ মুনাফা তারা পায় না তাই আমি মনে করি সরকার যে যে বৎসর প্রাকৃতিক বিপর্যয়ে প্রচন্ড বৃষ্টির অভাবে বা প্রচণ্ড বৃষ্টিতে যে সব বছর ফসল নষ্ট হয়ে যায় সেই সব বছর যদি লোনটা চাষের জন্য যে লোন নেওয়া হয়েছে লোনটা মুকুব করে দেয় তাহলে চাষিরা অনেকটা উপকার পায় এছাড়াও আমরা চাষযোগ্য জমি যে চাষ করতে যাবো যদি আমরা পর্যাপ্ত লাভ না পাই তাহলে আমাদের চাষ করারও কোনো ইচ্ছা থাকে না এবং আমি দেখি যে আলু চাষের ফলে ধান চাষের পরে কম লক্ষ্য করা যায় কিন্তু আলু চাষটা যেহেতু খুব অল্প সময়ের মধ্যে হয় তাই আলু চাষিরা বেশিরভাগ সময়েই আত্মহত্যা করে কেন না তারা চাষ করে প্রচুর টাকা খরচা করে হয়তো যখন তুলবে তখন প্রচণ্ড জলের জন্য আলু নষ্ট হয়ে যায় অথবা যখন চাষ করে তখনও জলের জন্য গাছ বেরাতেই পায় না তাই চাষিরা ঠিক মতো হয় ফসল তৈরি করতে পারে না অথবা তৈরি করা ফসল তাদের নষ্ট হয়ে যায় তাই আমরা এটাকে মনে করি যে সরকার যদি কিছু পরিমাণ লোন তাদের মুকুব করে বা কিছু আর্থিক সাহায্য করে চাষের পিছনে তাহলে তারা খুব উপকৃত হবে এভাবেই সরকারের ববস্থা নেওয়া উচিত